হ্যাঁ আমি আঞ্চলিক উপভাষা সম্পর্কে কিছু না কিছু জানি বাংলা ভাষার বেশ কিছু উপভাষা লক্ষ্য করা যায় যেমন ঝাড়খণ্ডী বরেন্দ্রী কামরূপী রাঢ়ি বেসিক্যালি আমাদের গাঙ্গেয় উপত্যকা রাঢ়ি উপভাষা লক্ষ্য করা যায় যদিও আমি পড়াশুনোর সূত্রে বাইরে থাকি আমার বন্ধুবান্ধব যখন বাড়িতে কথা বলে তখন দেখেছি একটা বন্ধু তার বাড়িতে যখন কথা বলছিল তার নিজস্ব গ্রাম্য ভাষায় হয়তো আঞ্চলিক ভাষায় কথা বলছে হ্যাঁ কেউ বলছে এই কচি হ্যাঁ কেউ বলছে এই টোকা এই কথাগুলো তাদের কাছ থেকেই আমি তাদের কাছ থেকেই শুনেছি বা জেনেছি সাধারণতভাবে আমাদের এই সকল অঞ্চলগুলোয় যেখানে আমরা পড়াশুনো করি বা স্কুল কলেজে সেখানে সকল বন্ধুবান্ধব আমরা এক জায়গায় যখন থাকি তখন এই ধরনের উপভাষা বা আঞ্চলিক উপভাষার কথা আমরা লক্ষ্য করি না সাধারণতভাবে তারা যখন গ্রামে যায় বা তাদের বাড়ির কোনো আত্মীয় বা বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলে তখন তারা এই ধরনের আঞ্চলিক উপভাষায় কথা বলে আমি ছোটোবেলায় শুনেছি যারা আদিবাসী গোষ্ঠী তারাও এক ধরনের উপভাষায় কথা বলে এক ধরনের আঞ্চলিক উপভাষা টান লক্ষ্য করা যায় এ টোকা এ কচি এই ধরনের কথা শুনতে বেশ ভালোই লাগে আর এখন যখন কলেজে অনেক বন্ধুবান্ধব একসঙ্গে পড়াশুনোর সূত্রে এক জায়গায় থাকি তখন তাদের কথা শোনার পরে সেই ছোটোবেলার কথাগুলোও মনে পড়ে যায় যে আঞ্চলিক উপভাষা এক সময় শুনেছি আজও শুনছি আমরা যখন একসাথে থাকি তখন আমরা এই আঞ্চলিক উপভাষাটা খুব ব্যবহার করি না হয়তো কারও কথা নিয়ে আমরা একটু আনন্দ বা মজাও করে করে থাকি আর সাধারণতভাবে এই আঞ্চলিক উপভাষার মানুষ যে যার মাতৃভাষায় কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা বাইরে এসে সেই মাতৃভাষাটা একটু আলাদা করে শুদ্ধ ভাষায় কথা বলার বা ব্যবহার করার জন্য আমরা অভ্যস্ত হয়ে গেছি